গলা ব্যথা নিরাময়ের জন্য আমার গ্রামে জনপ্রিয় কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে যেমন এখন তো ঠান্ডা লাগলে সবারই গলা ব্যথা হয় গলা খুসখুস করে সেক্ষেত্রে আমাদের গ্রামে কিন্তু টপ করে গলা ব্যথা হলে কেউ ডাক্তারের কাছে যায় না কারণ আমাদের এখানে ঘরোয়া পদ্ধতিতে আগে এসে দেখা হয় ঘরোয়া উপায় উপায় করে যেমন এখানে যে এ বাসক পাতা পাওয়া যায় লাল একটা বাসক পাতা পাওয়া যায় ওই বাসক পাতাটার জল ক ওটা ফুটালে লাল হয়ে যায় ওটাকে ভালো ওটাকে ফুটিয়ে ওটার সাথে এ নুন আদা লবঙ্গ তেজপাতা তুলশি পাতা গোলমরিচ সব কিছু দিয়ে কিন্তু ওটা ফুটালে ওটা ফুটিয়ে সকাল বিকাল খেলে কিন্তু গলার ব্যথার উপশম হয় তাছাড়াও যে আদা চাল র চা লাল চায়ের সঙ্গে আদা গোলমরিচ তারপরে লবঙ্গ দিয়ে এ যে সেটা ফুটিয়ে খেলেও কিন্তু সেটাও গলার উপশম হয় অয় এবং তারপরে যে এখানে যে হিংচা পাওয়া যায় একটা একটা শাক পাওয়া যায় ওটার ওওটা গরম জল করে ভাপ নিলেও কিন্তু যে গলার ব্য খুসখুসানিটা ওটা কমে যায় আর এবং তাছাড়া গরম জল নুন দিয়ে গারগেল করানো হয় এরকমভাবে আগে ঘরোয়া পদ্ধতিতে এ দেখা হয় তারপরে কিন্তু ডাক্তারের কাছে যাওয়া হয় আমাদের এগুলো মানে জনপ্রিয় ঘরোয়া কিছু পোতিকার